হ্যাঁ নমস্কার হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো হুম বলুন হ্যাঁ খবর এসেছে ওই হুম বলুন হ্যাঁ ভাবছি প্রকল্পগুলো হ্যাঁ সকলকে দিতে হবে এবার এক সঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না আর পরপর হচ্ছে দেয়া হবে সেটাই ঠিক হয়েছে প্রথমে ধরুন এই যে আবাস যোজনাটা এসেছে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেইটা হচ্ছে আগে দেয়া হবে বুঝলেন তারপরে ভাবছি হুম বলুন

হ্যাঁ সেরকম দেখেই দেওয়া হবে আর সেরকমই আলোচনা হয়েছে আর আপনাকে আমরা লিস্ট বানিয়ে আপনাকে সেটা দেখাবো যে কতোজনের হ্যাঁ কতোজনের লিস্ট বানানো হচ্ছে আজকেই ভাবছি লিস্টটা বানাবো হুম হুম হ্যাঁ সেই চেষ্টাই করছি এক দিকে হচ্ছে অনেককেই দেয়া হয়েছে মানে একটা গ্রামে অনেকজনকেই দেওয়া হয়ে গেছে আর হয়তো পাঁচ সাতজন বাকি রয়েছে তারপরে আরেকটা পাশের গ্রামটাকে ধরবো কারণ ওটা হচ্ছে সবাই নিতে চাইছে ওটা তো মানে ভর্তুকিটা আছে না সেই কারণে জানেন

জলের ব্যবস্থাটা আমি যেটা বলছিলাম ম্যাডাম যে আগে হচ্ছে আমাদের আবাস যোজনাটা শুরু হবার পর মানে বাড়িটা হওয়ার পরেই জলটা পেলে ভালো হতো নাকি না একসঙ্গেই ওই দুটো না একসঙ্গেই হ্যাঁ ওই দুটো দেওয়ার ব্যবস্থা করবো আপনি যেটা বলবেন আমি ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করে নিই হ্যাঁ কী করবো মানে হুম

না অনেকে হচ্ছে হ্যাঁ সেটা ঠিক আছে সেটাই তো আমি ভাবছিলাম কিন্তু অনেকের ফর্ম ফিল আপ মানে ফর্মটা চাইছে আর কি ঘর ঘর জলের এবার ফর্মটা তো বেরিয়ে গেছে তো অনেকে চাইছে কী করবো তাহলে

আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে হুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম